হ্যাঁ আমিও এমন বই পড়েছি সত্যজিৎ রায়ের ফেলুদা এটাতে বুদ্ধিমত্তারও বিভিন্নভাবে পরিচয় পাওয়া যায় প্রতিটি ছোটো ছোটো ও গল্পে সত্যজিৎ রায়ের গল্পে ডিটেকটিভ হয়ে থাকে এবং প্রত্যেকটা ক্ষেত্রে এর মধ্যে বুদ্ধি দিয়ে বের করতে হয় প্রত্যেকটা ধারার রহস্যগুলোকে বুদ্ধি দি বুদ্ধি ছাড়া কিন্তু এখানে কিছু বোঝা যায় না প্রথমে হয়তো সবগুলো চরিত্রকেই সন্দেহ করা হয় অবশেষে দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট কারণে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিই এই বইয়ের রহস্য কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছায় এই কেন্দ্রেতে দা কেন্দ্রে দাঁড়িয়ে থাকে রহস্যের কেন্দ্রে দাঁড়িয়ে থাকে এই রকম অনেক চ্যালেঞ্জিং বুদ্ধির ঘটনা বাচ্চাদের সাথেও শেয়ার করা হয় বাচ্চাদেরকে বোঝালে বলা যায় যে দেখো কীভাবে বন্ধুদে কীভাবে বুদ্ধির মাধ্যমে প্রত্যেকটা রহস্যকে সমাধান খুঁজে খুঁজে এরা বইটাকে সম্পূর্ণ করছে বা বইটার নির্দিষ্ট দিকে এগিয়ে যাচ্ছে এ ক্ষেত্রে বলবো যে বুদ্ধি খুব ও খুব বুদ্ধি না হলে এই বইগুলোর সমাধান খুঁজে পাওয়া খুবই কষ্টের